হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কত দিন ধরে হয়ে আছে আপনি যত তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার মনে হয় আপনি যত তাড়াতাড়ি সম্ভব সরকারি কোনও স্বাস্থ্যকেন্দ্র বা কোনও ভালো স্পেশালিস্টকে দেখান কারণ এই সময় তো বর্ষার সময় তো চারিদিকে জল জমে থাকে বা ডেঙ্গি ম্যালেরিয়ার একটা ব্যাপার থেকে থাকে সেই সংক্রান্ত ব্যাপার হতে পারে ঠিক আছে আপনি যে কোনও একটা ভালো স্পেশালিস্টকে দেখান দেখুন এটা তো এইভাবে বলতে পারবো না আপনি একটা রক্ত পরীক্ষা করান করিয়ে ভালো স্পেশালিস্টকে দেখান দেখিয়ে রিপোর্টটা কী আসে তার উপরে দেখুন বুঝতে পারলেন হ্যাঁ আপনি চাইলে আমার এখানেও আসতে পারেন বা কোনও সরকারি হসপিটাল বা কোনও বড়ো নার্সিংহোম বা আমার ভিজিট তিনশো টাকা আপনি আরও স্পেশালিস্টকেও দেখাতে পারেন আমার সোম বুধ শুক্র বৈকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত

না না না আমার এখানে নাম লেখানোর প্রয়োজন নেই আপনি আসলেই আপনার চেক আপ করা সম্ভব হ্যাঁ বাড়ির আশেপাশে জল জমা যেগুলো জল জমে থাকে পুরানো জল ওগুলোও জমতে দেবেন না মশারি ব্যবহার করুন বাজারে বিভিন্ন ধরনের মশা তাড়ানোর যে উপায় যেগুলো আছে মশা তাড়ানোর ধুপ বিভিন্ন ধরনের প্রজাতির এগুলো ব্যবহার করুন একদম বাচ্চা হলে এগুলো ব্যবহার করবেন না মধ্য বয়স্ক হলে এগুলো ব্যবহার করুন সব সময় নিজেকে পরিষ্কার আচ্ছা ঠিক আছে হুম হুম হুম